ইউটিউবার আমি গত কয়েক বছর ধরে দেখছি ইউটিউবাররা অনেক ভিডিও আপলোড করছে তো সেই ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি যে ওই ইউটিউবারদের বিভিন্ন ভিডিও যত ভালো হবে তত সে বড় হবে তো ইউটিউবার এখন ভরে গিয়েছে এখন ফোন চালালেই শুধু ইউটিউবারদের ইউটিউবে শুধু তাদেরই জিনিস দেখা যাচ্ছে আর ওই যারা সিনেমা পরিচালনা করছে সিনেমা পরিচালনা সিনেমা বিশাল চলচ্চিত্র খুবই উন্নত জিনিস তো সেই সিনেমা যারা নির্মাতা করছে তা তাদের উদ্দেশ্যে যে সিনেমা আরও ভালো হওয়া উচিত

আর কমেডিয়ান কমেডিয়ান ভারতবর্ষে প্রচুর ছাপিয়ে গিয়েছে তো কমেডিয়ান দরকার কেন না মানুষ হাসতে ভালোবাসে না হাসলে হাসলে মানুষের আয়ু বৃদ্ধি হয় হাসলে বিভিন্ন রোগ থেকে রোগ দূরে চলে যায় তো কমেডিয়ান দরকার সেই কমেডিয়ান আর আমাদের দেশে ঠিকঠাক নেই তো কমেডিয়ান খুবই দরকার